পুরুলিয়া হচ্ছে মালভূমি অঞ্চল এখানে গ্রীষ্মটা খুব বেশি পড়ে এছাড়া শীতকালে শীতও খুব বেশি পড়ে যা মানুষের দৈনন্দিন জীবনকে নানাভাবে প্রভাবিত করে গ্রীষ্মকালে মানুষ এত উষ্ণতা হওয়ার ফলে খুব ভালোভাবে কাজ করতে পারে না মানুষের কর্মক্ষেত্রে নানানরকম অসুবিধা সৃষ্টি হয় মানুষের স্বাস্থ্যের অসুবিধা হয় বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয় যেমন সানস্ট্রোক হয়ে যায় গরমে মাথা ঘুরিয়ে পড়ে যায় শীতকালের ক্ষেত্রেও তাই কিন্তু শীতটাকে মানুষ শীতের পোশাক পরে আগুন জ্বালিয়ে নানাভাবে অতিবাহিত করতে পারে শীতের সময় কিছু ভালো ভালো খাবার গুড়পিঠে আলুপিঠে শিংপিঠে এগুলো তারা বানিয়ে খায় যার ফলে তাদের শরীরের দম থাকে এবং তারা দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারে